পুরুলিয়া জেলার শিক্ষাব্যবস্থা অনেকটা উন্নত করেছে আগের থেকে পুরুলিয়াতে আগে যে স্কুলগুলি ছিল সেখানে শিক্ষকের যদিও কম ছিল শিক্ষাব্যবস্থা অনেক নিচু মানের হত এখন শিক্ষক বাড়িয়ে দিয়েছে স্কুলে স্কুলে অনেক ভালো ভালো শিক্ষক দিয়েছে যাতে পড়াশোনাটা আরও ভালোভাবে করতে পারে ছাত্রগুলো সেই জন্যে স্কুলের ব্যবস্থা অনেক ভালো ইস্কুলে প্রতিটা ইস্কুলে ভালো করে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে যাতে স্টুডেন্টগুলো ভালোভাবে স্কুলে থাকতে পারে তাদের জন্যে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা খাবার খেতে পারে তাদের যেন কোনওরকমের অসুবিধা না হয় সেই জন্যে ইস্কুলগুলো ভালো করে তৈরি করা হয়েছে আগের থেকে উন্নত করা হয়েছে অনেকগুলো কলেজ আছে যেখান থেকে অনেকে আবার শিক্ষা বেশি পরিমাণে শিক্ষা লাভ করছে যেমন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেখান থেকে অনেকে শিক্ষালাভ করছে অনেক ভালো একটা জায়গায় গিয়ে চাকরি চাকরির ব্যবস্থা করছে তারা উন্নত উন্নত শিক্ষা উন্নত শিক্ষা পাচ্ছেন তা আর আছে আমাদের গ্রামের দিকে এখনও সেই পরিমাণ কিন্তু শিক্ষা ব্যবস্থা বাড়েনি যেমন গ্রামে এখনও সেরকম স্কুলে স্কুল নেই অনেক কম স্কুল আছে তারপরে আবার স্কুলের ভিতরে শিক্ষকের সংখ্যা কম তাদের স্কুলে বেশি শিক্ষক নেই তারা ভালো করে শিক্ষা পায় না তারপরে স্কুলে অনেক স্কুল আছে যেইগুলোতে বাথরুম নেই আবার যেইগুলোতে আছে অনেক এরকম স্কুল আছে যেগুলোতে বাথরুম আছে তো ছেলেমেয়ে সবাইকে একসাথে যেতে হয় সেই কারণে অনেকে অনেক বাবা মা আছে তারা তাদের মেয়েদেরকে স্কুল যেতে বারণ করে বা স্কুল যেতে দেয় না আরও অনেক গ্রাম আছে যেগুলোতে শিক্ষা কম থাকার জন্য তারা এখনও তাদের মেয়েদেরকে শিক্ষা প্রদান করতে অতটা ইচ্ছুক থাকে না তারা তারা তাদের মেয়েদেরকে শিক্ষা অর্জন দিতে চায় না বা স্কুলে পাঠাতে চায় না অনেক এরকম জায়গা আছে বাট শহরে এদিক থেকে অনেক অনেকটাই উন্নত করেছে কিন্তু গ্রামে এদিক থেকে উন্নতি করেনি পুরুলিয়াতে কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে গ্রামের দিকটাও উন্নত হয়ে যাবে যেমন শহরের দিকটাও উন্নত হয়েছে সেরকমই গ্রামের দিকটাও উন্নত হবে আর এই যে কলেজগুলো গ্রামের দিকে সেরকম কোনও কলেজ তৈরি হয়নি লেকিন আগামী টাইমে মনে হয় যে গ্রামের দিকেও অনেক কলেজ বিশ্ববিদ্যালয় ওরকম জিনিস হয়ে যাবে পুরুলিয়া আরও উন্নতি করবে